শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যেসকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয় সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন বাংলা শিক্ষা শব্দটি এসেছে শাস ধাতু থেকে যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে লাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে থেকে বের করে নিয়ে আসা বা বিকশিত করা সক্রেটিসের ভাসায় শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ এরিস্টটাল বলেন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশন করে না বিশেষ্যতার সাথে সামঞ্জস্যতা রেখে জীবনকে গড়ে তোলে